হ্যাঁ আমি ধ্যান এবং প্রাণায়ামে বিশাল বিশ্বাসী আমার ধ্যান ও প্রাণায়ামের সাথে যোগ তিন বছর হয়েছে তিন বছর হওয়ার পর আমি আমার নিজের মধ্যে এক বিশাল বড়ো পরিবর্তন দেখতে পেয়েছি আমার যে অবসেসিভ থিঙ্কিং ধ্যান করার পর সে জিনিসটাই আর নাই আর ধ্যান করার পর থেকে সেই নিজেই ফ্রাস্টেশান অ্যাঙ্গার গ্রিড লোভ সব আমার আস্তে আস্তে চলে গেছে জীবনটাকে অন্যভাবে অনুভব করা স্টার্ট করেছি হাঁ বলতে পারো যে আমার জীবনের বিশাল বড়ো যে পরিবর্তন এনেছে এই ধ্যান প্রাণায়ামের শ্বাসের ব্যায়াম